আজ রান্না করার সময় আমি সবজি খুঁজতে গিয়ে দেখলাম বাড়িতে তেমন কিছুই নেই একটা ফুলকপি কিছু বরবটি সোয়াবিন আলু এইসব রয়েছে এদিকে আমার হাতে খুব সময়ও কম রয়েছে তাই বেশি কিছু তরকারি বা রান্নাবান্না না করতে পেরে আমি কী কী করলাম খিচুড়ি বানিয়ে নিলাম কীভাবে বানালাম প্রথমে একটা গ্যাসে একটা প্রেসারে আমি চাল কলাই আলু এবং সমস্ত সবজিকে কেটেকুটে একসঙ্গে মিশিয়ে তুলে দিলাম তারপরে কিছুক্ষণ সময় যাবার পরে ঠিক সময় কিছুক্ষণ বলতে ওই মিনিট তিন চারেক সময় যাওয়ার পরে আমি সেটা নামালাম আস্তে আস্তে দেখলাম হাফ সিদ্ধ হয়েছে তারপর আমি আরেকটুক্ষণ গ্যাসে বসিয়ে রাখলাম আস্তে আস্তে আমার প্রস্তুত হল খিচুড়ি কেন খিচুড়ি করলাম কারণ আমার হাতে অফিস বেরোনোর জন্য টাইম খুব কম ছিল তাই আমি রান্না করার জন্য খিচুড়িটাকেই বেস্ট বলে মনে করে নিলাম তারপরে খুব মশলাপাতি এবং আয়োজনের সমস্ত তরকারি সমস্ত জিনিসপত্রও খুব কম ছিল তাই আমি রান্না করার জন্য অনেক কিছু না ভেবে খিচুড়িটাকেই বেস্ট বলে মনে করলাম খিচুড়ি বানিয়ে আমি খাওয়াদাওয়া করলাম যাক অনেক কিছু মশলা উপকরণ কম থাকার পরেও খিচুড়িটা অনেকটাই ভালো হয়েছিল আমি তারপর খিচুড়িটা রেঁধে বানিয়ে খেলাম সঙ্গে করেছিলাম আলু ভাজা আমার খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিল রান্নাটি তাই আমি খুব কম সময়ে এবং কম উপকরণের জন্য রেফার করবো খিচুড়িকেই